হ্যাঁ আমাদের সামনা সামনি ব্যাংক হওয়ার জন্য আমাদের অনেক রকমের সুবিধা হয় এই ধরুন ব্যাংকের ব্যাংক থেকে কোনো আরেক ব্যাংকে টাকা পাঠানোর জন্য অনেক রকম সুবিধা হয় এবং সামনা সামনি ব্যাংক হওয়ার জন্য আমাদের সময়ও অনেক বেঁচে যায় আর ব্যাংক থেকে আমরা কোনো রকম লোন এই যেমন কার লোন হাউস লোন এবং আরও অনেক রকম লোন পেয়ে থাকি চাষবাসের জন্য কৃষি লোন এই সবের দিক থেকে আমাদেরকে আমাদের ব্যাংক অনেকভাবে সাহায্য করে এবং গোষ্ঠী লোনের মধ্যে বন্ধন লোন অনেকভাবে বন্ধন লোন থেকে আমরা লোন করতে পারি এবং ব্যাংকে সামনা সামনি ব্যাংক হওয়ার জন্য আমরা ব্যাংক থেকে টাকা পয়সাও তুলতে পারি এবং টাকা পয়সা জমাও করতে পারি এজন্য সামনা সামনি ব্যাংক হওয়ায় আমাদের অনেক রকম সুবিধে হয় এবং আমাদের সামনে যে শাখা ব্যাংকটি রয়েছে সেখান থেকে আমরা আরও অনেক রকম সুবিধে পেয়ে থাকি